রাকেশ শর্মা তো চাঁদে তো চন্দ্রযান পাঠিয়েছিল এবং কল্পনা চাওলা সুনীতা উইলিয়াম্স সবাই তারা সাথে ছিল এবং তারা তো চন্দ্রযান পাঠিয়ে খুব গর্বিতই ছিল আর এই যে রিসেন্টলি যে চন্দ্রযান গেল তাদেরকে তো খুব সুন্দরভাবে সংবর্ধনা জানানো হয়েছে এর জন্য তো ওরা প্রচুরই গর্বিত এবং আমরাও গর্বিত যে শত্রু চান চন্দ্রযানের মতন যে মানে মানুষ যে সেটাকে চন্দ্র পর্যন্ত পৌঁছে দিতে পেরেছে যে অভিযান গিয়েছে তাতে আমরাও গর্বিত হয়েছি এবং তারাও গর্বিত হয়েছে